ঝাড়গ্রাম জেলা হলো অরণ্য সুন্দরী কারণ এখানে জঙ্গল দিয়ে ঘেরা ঝাড়গ্রাম জেলায় অনেক প্রাণী বসবাস করে জঙ্গলের মধ্যে যেমন হাতি হাতি সাধারণত অনেক সময় খাবারের খোঁজে গ্রামে প্রবেশ করে এবং গ্রামে প্রবেশ করে কৃষকদের কৃষি জমি কৃষিজাত পণ্য নষ্ট করে আবার অনেক সময় অনেক মানুষকেও হত্যা করে ফেলে এই হাতিকে গ্রাম্য অঞ্চলে আসতে বাধা দেওয়ার জন্য আমাদের ঝাড়গ্রাম জেলার ফরেস্ট ডিপার্টমেন্ট যাতে ভালোভাবে কাজ করে সেটাই আমি আমাদের নেতাদের কাছে বলতে চাই যখন হাতি প্রবেশ করে কৃষকদের কৃষি জমিতে ফসল নষ্ট করে যায় তখন অনেক কৃষক তাদের কৃষিজ ফসল নষ্টের জন্য আত্মহত্যা করে ফেলে কৃষি জমি নষ্ট হলে তাদের দৈনন্দিন খাবার নষ্ট হয় অনেক সময় হাতির সামনাসামনি এসে পড়লে অনেক মানুষ তার জীবনকে হারায় তাই আমাদের নেতাদেরকে বলতে চাই তারা যেন হাতি তাড়ানোর জিনিসপত্র সরঞ্জাম আমাদেরকে দেয় এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য অনুরোধ করে